পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান ফসলগুলি হল বাঁধাকপি ফুলকপি শিম বেগুন মুলো টমেটো গাজর বীট এছাড়া বিভিন্নরকম শাক যেমন পালং শাক পুঁই শাক নটে শাক কুমড়ো শাক ইত্যাদি এগুলো বিভিন্ন ঋতুতে বিভিন্নভাবে চাষ হয় শীতকালে বেশীরভাগ চাষ হয় আলু আলু শীতকালেই ভালো হয় যত শীত পরে আলুর ফলন তত বাড়ে শীতকালে আলুও হয় পেঁয়াজও হয় বিভিন্ন ফসল বিভিন্ন ঋতুতে পাওয়া যায় যখন যে ফসল প্রথম বাজারে আসে তখন সেই ফসল খুব উচ্চ দামে বাজারে বিক্রি হয় তারপর আস্তে আস্তে আস্তে আস্তে যখন সেই ফসলের উৎপাদন বাড়ে তখন সেগুলোর দাম কমে যায় এই ফসলগুলোর মধ্যে সবচেয়ে বেশী চাহিদা হচ্ছে আলুর কেননা আমাদের দেশে আলু উৎপন্ন হয়ে বিদেশে চলে যায় তারপর যখন আলুর প্রথম বাজারে আসে সেই আলুর দামও খুব বাড়ে আলু পেকে যাওয়ার পরে সেগুলো স্টোরিং করে রাখা হয় আলু যখন স্টোর থেকে বের হয় তখন সেই আলু লরি করে বিদেশের বাজারে চলে যায় বিদেশের বাজারে যদি আলুর চাহিদা বেশী থাকে তাহলে আমাদের দেশে আলুর দাম বেশী হয় আর যদি বিদেশের বাজারে চাহিদা কম থাকে তাহলে আমাদের দেশে আলুর দামটাও কম থাকে তখন আমরা সস্তায় আলু কিনতে পারি আলুর বিশেষ করে শীতকালেই হয় কাঁঠাল হয় গ্রীষ্মকালে অর্থাৎ এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পাকে পেঁয়াজও শীতকালেই হয়